হ্যাঁ বলুন আমি তাহলে মেদিনীপুরে চলে যাচ্ছি মেদিনীপুর থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছি হাওড়া হ্যাঁ গাড়িতেই চলে যাবো যেয়ে আমি ওখানে নামছি ওখান থেকে ট্রেনটা ধরবো ধরে দুজনে এক সঙ্গেই তাহলে আমরা উঠবো আমি মেদিনীপুর থেকে মানে ওই ট্রেনটা কটায় ছাড়ে এখনো তো জানা হয় নি এ ট্রেন ওই সকালের দিকেই বেরোবো

তাহলে আপনি হাওড়ায় ওয়েট করবেন আচ্ছা তাহলে আমি হাওড়ায় যেয়েই

আচ্ছা তাই হবে তাহলে ওইখানেই যে কাজ টাজ সেরে আবার এক সঙ্গেই ফিরবো জানেন আচ্ছা আপনি একটু ফোন আমাকে করবেন তাহলে আমি সেভাবেই যাবো সেভাবেই মেদিনীপুর থেকে উঠবো

আচ্ছা

তবে জানেন আমরা সকালের দিকেই বেরাবো কেন না যখন ওইখানে কাজ সেরে ফিরবো বাড়িতে ফিরতে হবে বলুন না

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা

আচ্ছা হুম যেন কাজগুলো সেরে তাড়াতাড়ি দুজনে ফিরতে পারি বাড়ি

আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা ওইখানেই মিট করবো কলকাতাতেই যেয়ে মিট করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা